হ্যাঁ আমরা বাঙালি বাংলা ভাষা বলি বাংলা ভাষা বলি আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি বাংলা ভাষা বলি সমস্ত জায়গায় বাংলা ভাষা বলি বা বাইরে তো অন্যান্য ভাষা সেসব ভাষা তো আমরা বলতে পারি না বা একটু আধটু হয়তো শুনলে বুঝতে পারবো কিন্তু সচলাচল তো বলতে পারি না বাংলা ভাষা বলি সব জায়গায় আমরা কথা বলি আর বাংলা ভাষাতেই আমরা প্রধান বলে মনে করি বাংলা ভাষাকে আর অন্যান্য জায়গায় গেলে আমাদের খুব অসুবিধাই হয় কারণ আমরা তো সেখানে ওদের ভাষা বলতে পারি না তাই খুব কষ্ট হয় ওইজন্য আমরা বাংলা ভাষাই আমাদের প্রধান ভাষা